হ্যাঁ আমি বই ছাড়াও পত্রিকা ব্লগ ও সংবাদপত্র দেখি সংবাদপত্র পত্রিকা দুটোই আমি একই বলে মনে করি কারণ সংবাদপত্র বা পত্রিকা খবরের কাগজই হয় তো আমাদের এদিকে প্রতিদিন সকালবেলা বর্তমান খবরের কাগজ বিক্রি করতে আসে তো আমি সেটা নিয়ে নিই যাতে রোজগারের দিনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে আমি জানতে পারি তো সেই জন্য সেইগুলোর মতন আমি একটা কিছু খবরের কাগজ নিয়ে নিই যেটা আমার সকালবেলা চলে যায় এবং সারাদিন আমি কাজের মাঝে মাঝেমধ্যে ব্লগ দেখি মানে কারুর ধরুন ওই খাবারের ব্লগ কারুর এন্টারটেনমেন্টের ব্লগ কারুর আবার ওই ঘুরতে যাওয়ার ভ্রমণের ব্লগ এই জিনিসগুলো সব দেখতে থাকি যাতে মনটা শান্তি থাকে তবে এই যে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো দেয় এইগুলো দিয়ে কিন্তু সত্যি অনেক কিছু জানা যায় এবং যে আমরা সংবাদপত্র বা খবরের কাগজ পড়ি সেইগুলো থেকেও কিন্তু অনেক কিছু জানা যায় আমি আবার সংবাদপত্রের পেছনে একটা খাবারের লিস্ট দেয় মানে খাবারের একটা কাগজ দেয় আমি তো ব্যাস সেই খাবারের কাগজ থেকে বাড়িতে আবার খাবার বানানোর একটা পরিকল্পনা এঁটে নিই যে হ্যাঁ এটা থেকে এইটা করে নেবো এইটা থেকে ওইটা করে নেবো তো এরকম হচ্ছে ব্যাপার যে আমি কিন্তু বই যে শুধু পড়ি তা নয় বই মাঝেমধ্যে পড়ি কিন্তু বইয়ের বাইরে যেই জগতটা আছে সেই জগতটা আরও সুন্দর সেই জগৎ থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটাও সেই শিক্ষাটাও কিন্তু খুব ভালো বলে আমার মনে হয় ব্লগের যেমন আমি দেখেছিলাম একটা চ্যানেলে যে একটা জায়গায় একজন ঘুরতে গেছিলো সেখানে ঘুরতে যেয়ে তাদের একটা সমস্যা দেখা দিয়েছিল তারা সেই সমস্যাটা থেকে কী করে বেরিয়েছিল সেটাও কিন্তু তারা দেখিয়েছে তো এই যে ছোট খাটো জিনিসগুলো এইগুলোও কিন্তু আমরা এইখান থেকে জানতে পারি তো এই জন্য আমার আমি এই জিনিসগুলো নিয়ে প্রায় সময়ই ঘাঁটাঘাঁটি করে থাকি বা দেখে থাকি